কোভিড নাইনটিন মহামারীর সময় আমার এলাকার পরিস্থিতি ভীষণই খারাপ ছিলো সব দোকান বাজার সব কিছুই বন্ধ ছিলো কোনো মানুষ বেরোতে পারতো না এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য যে যানবাহন সেটাও আমরা কখনো পায়নি আমি বা আমার পরিবার বা আমার মতো আরও যারা সাধারণ মানুষ আছে তারা কখনো যেতে পারেনি হটাৎ করে কেউ অসুস্ত হয়ে গেলে সেটা যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া বা হটাৎ করে ডাক্তারের কাছে যাওয়া এই ব্যবস্থাগুলোও কেউ পায় নি বা যদিও পেতে হয়েছে বা কেউ পেয়েছে সেটা অনেক কষ্টে এবং তাতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমিও তাদের মধ্যে অভিন্ন নই আমিও অনেক রকম সমস্যার মধ্যে পড়েছিলাম এবং আমার পরিবারও কোনো কারণে কারও যদি হটাৎ করে জ্বর কাশি বা হাঁচি হয়েছে কিন্তু করোনা হয় নি কিন্তু আশেপাশের মানুষরা তাকে না দেখা বা তার পাশে না ছোঁয়া হটাৎ করে যদি আমাদের বাড়িতে বা আমার পাশের বাড়িতে বা এরকম হয়ছে কেউ কোনো মানুষ যদি এসেছে বা এক দু দিন তাকে আমরা দূর থেকে তাদের সঙ্গে কথা বলেছি বা তাকে কখনো ঘরে ঢুকতে দিই নি এরকমও হয়েছে এবার আমার পরিবারকে আমি যেভাবে সুরক্ষিত রেখেছি বা আমি নিজে যেভাবে সুরক্ষিত থেকেছি সেটা হচ্ছে কোনো জায়গা থেকে যদি আসতাম তাহলে ভালো করে হাতে সাবান দিয়ে হাত পা পরিষ্কার করা মুখ পরিষ্কার করা স্যানিটাইজার ব্যবহার করা এগুলো খুব ভালোভাবে করেছি বাইরের থেকে আসলে জামা কাপড় পরিবর্তন করা এবং মাস্ক পরা অবশ্যই এন নাইনটি ফাইভ মাস্ক সবাই ব্যবহার করেছি কেননা সেই সমায় ডাক্তাররা বা অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সব সময় বলতো বাইরে থেকে যখন আসবে বা ঘরের বাইরে পা রাখলে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে সার্জিক্যাল মাস্ক বা এন নাইনটি ফাইভ এই রকম সুরক্ষিত মাস্ক যেটা পরলে আর কি বাইরের যে জীবাণু সেগুলো আমাদের শরীরে প্রবেশ করবে না সেই সময়টা যখন আমাদেরকে ডাক্তার বা অন্যান্য স্বাস্থ্য কর্মী বা সরকার থেকে যে সমস্ত উপদেশ দিয়েছে আমরা সেইভাবে যথাযথভাবে পালন করেছি যেমন বাইরে থেকে কেউ আসলে তাকে কোয়ারেন্টিনে রাখা তার জন্য কারো যদি হাঁচি কাশি হয় বা কোনো জ্বর যদি হয় তাকে সঙ্গে সঙ্গে সেই হসপিটালে নিয়ে যাওয়া বা তাদের থেকে দূরে থাকা যাতে আমার পরিবারে মানে কারোর কোনো অসুস্থতা না হয় বা কেউ ছোটো বাচ্চাদেরকে দূরে রাখা যাদেরকে এরকম যাদের এরকম হাঁচি কাশি বা জ্বর হয়েছে বা করোনাও হয়েছে তাদের থেকে দূরে থাকা তো সর্বোপরি করোনার সময় যে সুরক্ষিত ব্যবস্থা বলতে যে ভালোভাবে স্যানিটাইজার ব্যবহার করা মাস্ক পরা বা কোনো জায়গায় গেলে নিজের শরীর ঠিকঠাকভাবে ঢেকে রাখা যতোটা সম্ভব মানুষের থেকে দূরত্ব বজায় রাখা এইভাবেই আমরা নিজেদের বা পরিবারকে এবং নিজেকে নিজেকে এইভাবে সুরক্ষিত রেখেছিলাম